আমার সবচেয়ে প্রিয় রেসিপি হচ্ছে আলু আর মাংসের মাংস কষা এটা আমার খুব ভালো লাগে কারণটা হচ্ছে যে রুটির সঙ্গে আর মাংস আর আলু কষা থাকলে আমি অনেকগুলো রুটি খেতে পারি আর আমার ভালোও লাগে